আমি বক্সার দুয়ারে গিয়েছিলাম যেখানে পাহাড় রয়েছে পর্বত রয়েছে এবং বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্রের যে কারাগার রয়েছে অপরূপ একটা দৃশ্য সেটা হয়তো আমি মুখে বলতে পারব না চোখেও সেটা মনের দিক থেকে দেখলে বোঝা যাবে যে কী ওখানটায় রয়েছে আর কী দেখতে পেলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো হয়তো এখনও কারও হয়নি যারা সেখানটা যেমন মনে হবে যে একটা আমি স্বর্গে রয়েছি একটা রাজ্যে বসে আছি স্বর্গে যে সুখ শান্তি সেটা গেলেই হয়তো বোঝা যাবে সেই জায়গাটায় বক্সার দুয়ার